হ্যাঁ আমি বাংলা ভাষা আঞ্চলিক উপভাষাও শিখেছি সেটিকে আমি ব্যবহারও করেছি অনেক ক্ষেত্রে যেমন দেখতে পাওয়া যায় বাংলা ভাষা আমাদের এখানে মাতৃভাষা বাংলা ভাষা কে না জানে সবার মনে প্রাণে বাংলা ভাষা আজ হৃদয়ে রয়ে আছে কিন্তু এই যে খাবো নি যাবো নি রাঢ়ী উপরাঢ়ী এই সব ভাষাগুলো আমাদের মনের মধ্যে রয়েছে খাবো না যাবো না খাবো নি যাবো নি এখানে এসো ওখানে এসো এই সব ভাষাগুলো যে রয়েছে এখানে রাঢ়ী উপরাঢ়ী উপভাষা উপভাষা এই সম্পর্কেই আমি বলতে পারি কারণ অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আমাদের অনেক ছোটো ছোটো গ্রাম রয়েছে গ্রামাঞ্চলে সেই গ্রামের মানুষরা আজকে এভাবেই কিন্তু কথাবার্তা বলে থাকে যে আমাকে খেতে দিবি কাই আমি খিদা পাচ্ছেক আমার এই রকম কি ভাষাগুলো আমরা কিন্তু তাদের মুখ থেকে শুনতে পাওয়া যাই এই রকম ভাষায় আমি কিন্তু আজ বলতে পারি